হ্যাঁ আমি রাতে পাখি আমি রাতে পাখি দেখার চেষ্টা করেছি বলতে কী অনেকই চেষ্টা করেছি কিন্তু ঠিকঠাকভাবে হয়নি সেইভাবে হ্যাঁ আমি যেমন কী আমি বারান্দায় বসে থাকতাম কী ছাদে যেতাম সবসময় দেখতাম যে মানে কোনো পাখি বলে না রাতে প্যাঁচা ট্যাঁচা আসে এমন আমার একটা দেখার খুবই শখ ছিল যে প্যাঁচা ট্যাঁচা দেখতে পাওয়ার কিন্তু আমি কখনও ওগুলো দেখতে পাইনি ঠিকঠাক হ্যাঁ না পেলে খুবই ইচ্ছা ছিল একদিন রাতে দেখেছিলাম প্যাঁচা বলতে মানে আমার পাশের বাড়িতে একদিন গিয়েছিলাম গিয়ে দেখি না ওদের ওই গাছে একটা প্যাঁচা বসে আছে ওরা আমাকে ডাকল দেখলাম এইভাবে রাতে একটা পাখি দেখার অভিজ্ঞতা আছে তার পরে একটা আর একটা ঘটনা আছে সেটা পাখি দেখার মানে কী বলব আপনাকে সেটা ঘটনাও বলতে পারো বা দুর্ঘটনাও বলতে পারো একটা লাইফে মানে একটা হয়েছিল বলতে কী মানে একদিন রাতে আমি আর আমার বোন ঘরে গিয়ে শুয়ে আছি হ্যাঁ আমার বাবা মা পাশের ঘরে শুয়ে আছে আমি আর আমার বোন অন্য রুমে শুয়ে আছি হঠাৎ জানালাটা তখন প্রচুর গরম ফ্যান চলছে তাও যে প্রচুর গরম লাগছে তাই আমি জানালাটা খুলে রেখেছি এবার খুলে রাখার পর হঠাৎ দেখি ঝটপট ঝটপট কেমন একটা যেন শব্দ হচ্ছে ঘরের মধ্যে এবার শব্দ হওয়ার পরে সেটাকে আমি দেখলাম কোথায় হচ্ছে লাইট ফাইট জ্বালিয়ে দেখলাম ঘরে একটা বাঁদর ঢুকে গেছে এবার আমি তো ভয়ে চিল্লাচিল্লি করে আমি আমার বোন কান্নাকাটি করে সে তো একশেষ এবার তার পরে এমন হওয়ার পরে বাবা মা সবাই ছুটে পালিয়ে এসেছে আসার পরে সবাই বলছে কী করে হলো কী সবাই এমন ভয়ও পেয়ে গেছে পাশের বাড়ির কাকু টাকু এসে সবাই মিলে বাঁদরটাকে যেভাবে হোক বের করল আমার তো সে কী কান্না কান্না মোটেই বন্ধ করতে পারছে না কেউ সেটা নিয়ে খুবই একটা প্রবলেম আমি তো আতঙ্কে আমার তো মানে কী বলব প্রাণটা মনে হয় বেরিয়ে যায় বেরিয়ে যায় তারপর আমার জ্বরও চলে এসেছে এমনকি মানে এতটা ভয় পেয়ে গেছি আমি এইভাবে মানে একটা তার পরে কিছুদিন পর ঠিক হয়ে গেছে আর আমার রাতে ওই লুকিয়ে পাখি দেখার কোনো মানে কী বলব ইচ্ছা আছে কিন্তু সে সাহসটা হয় না ভয় পেয়ে গেছি এমন আমি মানে কী এইভাবে চলছে ওই বাঁদরের ভয়টা পাওয়ার পরে আর লুকিয়ে সেইভাবে পাখিটা দেখা হয়নি কিন্তু দেখেছি যখন ওই প্যাঁচা ট্যাচাগুলো হয় সেগুলো দেখি কিন্তু সাহস করে মানে ভাবতে গেলেই ভয়টা চলে আসে সেই রাতের ভয় ওই জন্য সেটা ঘটনাও বলতে পারো বা দুর্ঘটনাও বলতে পারো তোমাদের সঙ্গে বললাম আর কি